বর্তমান পরিস্থিতিতে মানে লোকের কাছে স্বাভাবিকভাবে যেইভাবে আমরা বার্তালাপ পৌঁছানোর জন্য চেষ্টা করি এখন যেই যুগে আমরা দাঁড়িয়ে আছি এই জেনারেশনে দু হাজার তেইশে সেখানে দাঁড়িয়ে এখন আধুনিকতার ছোঁয়া অনেকটাই বেশি পড়েছে যেমন এখন আগে যেভাবে চিঠির দ্বারাই মানে একজনকে পাঠাতে গেলে কোনো খবর পাঠাতে গেলে সেইখানে হয়তো যখন দরকার ঠিক সেই সময় না পৌঁছে হয়তো দুদিন পরে পৌঁছাতে পৌঁছেছে সেভাবে জানতে পারছে তার দুদিন পর কিন্তু এখন সেই আধুনিক যুগে এতটাই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে বা এখন এতটাই ইন্টারনেট ইমেল মাধ্যমও হয়েছে যার কারণে আমাদের খুবই সুবিধা হয়েছে এবং অনেক সৃজনশীলও হয়ে মানে হয়েছে সেখান থেকে আমাদের এখন যেইভাবে ইন্টারনেট মোবাইলের ইমেল বা হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ইন্সটাগ্রাম যাবতীয় প্রযুক্তি রয়েছে বা যাবতীয় অ্যাপ রয়েছে যেইগুলির সাহায্যে আমরা মোবাইলে মোবাইলের দ্বারাই ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারি ফোন করে আমরা তাকে বলে দিতে পারি কখন কি দরকার বা কোনো সময় বিপদে আপদে কাকে দরকার সঙ্গে সঙ্গে আমাদের সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যায় সেখানে আমি এই বর্তমান পরিস্থিতিতে মানে এই ফোন ইন্টারনেট ইমেল ফেসবুক ইন্সটা হোয়াটসঅ্যাপ এত কিছু ও মানে অ্যাপ রয়েছে যার কারণে প্রচুরভাবে এই অ্যাপগুলি মানে আমাদের প্রভাব প্রভাবশালী করে তুলেছে তার জন্য মানে বিজ্ঞান সম্পর্কে বলতে গেলে যে মানে খুবই একটা সহজ উপায়ে আমাদের ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়াটা অনেকটাই আমাদের পৌঁছে গেছে এই দু হাজার তেইশে এখনও না জানি দু হাজার পরবর্তীকালের আরও হয়তো বিজ্ঞান আরও উন্নত হবে